খেলাধুলা বিভিন্ন গ্রামের এলাকার মানুষকে বিভিন্নভাবে উপকৃত করতে পারে এবং সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে গ্রামীণ খেলাধুলা বলতে সাধারণত ছোটো ছো্টো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এইসব খেলাতে খেলার মধ্যে থাকে ক্রিকেট ফুটবল ভলি ইত্যাদি এবং এই খেলাগুলির মাধ্যমে প্রতিটি পার্শ্ববর্তী গ্রামের মানুষের সাথে যোগাযোগ ও পারস্পরিক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ও যোগাযোগ বৃদ্ধি হয় ও বন্ধু মনোভাব বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে খেলাধুলোর জন্য কিছু কিছু ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র দোকান বা মানুষের কিছু জীবিকারও উন্নতি ঘটে এবং এক্ষেত্রে এই খেলাধুলা ব্যাপকভাবে সাহায্য করে ফলে একটা পারস্পরিক সম্পর্কের বিনিময় ঘটে এবং এই খেলাধুলা দ্বারা মানুষের সার্বিক এবং সার্বিক উন্নয়ন ঘটতে পারে শুধুমাত্র গ্রামীণ খেলাধুলার মাধ্যমে